শিক্ষাই হল জাতির মেরুদণ্ড এই উদ্ধৃতিটি আমার জীবনের সাথে অত্যন্ত ওতপ্রোত শিক্ষা একটা একটা দেশকে এবং সেই সঙ্গে সঙ্গে দেশের মানুষকে কী করে না গড়ে তোলে শিক্ষা ব্যতীত একটা দেশ বা একটা জাতি কিন্তু কোনোভাবেই কিন্তু চলতে পারে না যে জাতিকে তার ন্যূনতম পথ কিন্তু চলতে গেলে শিক্ষা কিন্তু জানতে হয় আর যদি সেই শিক্ষা যদি আমাদের যদি না থাকে তা হলে আমরা মনে হয় আমরা এক পা ও আমরা এগোতে পারব না সেই জন্য শিক্ষাই হল আমাদের কিন্তু জাতির মেরুদণ্ড এই উদ্ধৃতিটি আমার জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই শিক্ষা আমাকে এই পথ দিয়েছে বলেই আজকে কিন্তু আমি কিন্তু অনেক বেশি পথ কিন্তু এগিয়েছি আরও আরও এই শিক্ষা আমার মনে সাহস জুগিয়েছে আর এই সাহসই কী করছে না আমাকে আরও বিভিন্ন যে জীবনে এগোতে গেলে কঠিন পরিস্থিতির মধ্যে এগোতে গেলে বা কঠিন পরীক্ষায় সফলতা পেতে গেলে শিক্ষা দরকার অর্থাৎ পঠন দরকার পাঠ দরকার যে পাঠ আমাকে কী করে না আমাকে আমার পথে সফলতাই কিন্তু এনে দেয় আর এনে দেওয়ার পিছনেই থাকে একমাত্র শিক্ষা শিক্ষাই হল জীবনের বা জাতির মেরুদণ্ড